কাজের বাইরে রান্না আর গান আমার খুব প্রিয় এবং কাছের গান যেটা আমি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি আমি কোনো দিনও গান শিখিনি কিন্তু সবাই আমার গানের প্রচুর প্রশংসা করে প্রধানত আমার বর গান আমি সবসময় করতে ভালোবাসি কিন্তু বিশেষ করে আমি যখন খুব মন খারাপ হয় গান করলে আমার মন খুব ভালো হয়ে যায় দ্বিতীয় হচ্ছে রান্না রান্না শখ আমার বিয়ের পর হয় যখন বর আমার রান্না খেয়ে প্রশংসা করে বা আমার মেয়েরা রান্না খেয়ে আনন্দ হয় বা তার বন্ধুবান্ধবরা আমার রান্না খেয়ে তাদের কাছে খুব নাম করে সেইগুলো আমার কাছে শ্রেষ্ঠ পাওনা তখন মনে হয় যে না আরো ভালো কিছু নতুনত্ব রান্না করি যাতে তারা আমার আরো নাম করতে পারে এবং আমি আরো খুশি হতে পারি